হ্যালো এটা মা কালী টেলার্স ও আচ্ছা ওটা আমার হচ্ছে ঝাড়গ্রামে ওই হচ্ছে সামনে বাস স্ট্যান্ডের থেকে পনেরো মিনিট রাস্তা হেঁটে গেলেই আমার বাড়ি তাহলে আপনার দোকানটা কোথায় বলুন তো হ্যাঁ আমি ফোন নাম্বারটা অন্যজনের কাছে কালেকশান করেছি বললো যে ও আপনি খুব ভালো দর্জির কাজগুলো ভালো করেন ফিটিংস সুদ্ধ খুব ভালো হয় তার জন্য জানলাম আর কি আমার ওই পনেরো মিনিটের রাস্তা আর কি হ্যাঁ আমি ওই দুটো সালোয়ার করতে দেবো আর দুটো ব্লাউজ দেবো ভেবেছি আর ছেলের একটা টিশার্ট করতে দেবো আপনার যদি ওই রেঞ্জগুলো বলেন যে ব্লাউজ সালোয়ার আর টিশার্টের কত করে নিচ্ছেন ওটা তো ভালো হয় হুম আচ্ছা ওটা হচ্ছে সালোয়ারটা হচ্ছে ইয়ে ওই ধরুন একটু পিঠটায় ডিজাইন হবে হাতটায় ডিজাইন হবে তাহলে আচ্ছা

হ্যাঁ বিয়েবাড়িতে ধরুন বিয়েবাড়ির যে বেনারসির ওই ব্লাউজগুলো হয় ওগুলো তো খুব সুন্দর ডিজাইন করে করতে হয় ওগুলোতে কত রেঞ্জ নেন আচ্ছা আর ওই যে আমার শাড়িতে ধরুন পিকো ফলস পাড় ওগুলোও কি আপনি বসান নিজে হাতে বললাম পিকো পিকো সেলাই মেশিন আছে আপনার কাছে হুম আর ফলস পাড় ও ও তাহলে অনেকগুলো জিনিসই আছে আপনি মোটামুটি ধরুন আমি পরশু নাগাদ যাব সকালে দোকান খোলা থাকবে তো ও আচ্ছা ওই দোকানটা খোলাতে আমি তখন যাব পরশু দিন আমি তাহলে ওই দুটো ব্লাউজ আর দুটো সালোয়ার আর একটা আমার ছেলের টিশার্ট আর ওই দুটো শাড়ি দেব পিকো সেলাই আর ফলস পাড় ওগুলো মোটামুটি আপনি কতদিনের মধ্যে দিতে পারবেন আচ্ছা দিন দশেকের মধ্যে সপ্তাহখানেকের মধ্যে অবশ্যই দিলে ভালো যদি আপনার লেট হয় তাহলে দশ দিনের বেশি কিন্তু রাখা যাবে না কারণ আমার সামনে একটা অকেশান আছে

তাহলে ঠিক আছে রাখছি